হ্যাঁ হ্যালো হ্যাঁ কী খবর চলছে ও আর হ্যাঁ সেরকম তো ভাবছিলাম টাকা পয়সা নেই এখন রিচার্জের যা দাম বেড়েছে ওই ওই জন্যই তো ফোন করলাম তোকে টাকা পয়সা নেই কিছু ধার ধুর যদি দিতিস রিচার্জ করার টাকা হচ্ছে না যা দাম বাড়িয়ে দিয়েছে জিও আচ্ছা সেটা তো জানি না আমার জিও আছে এবার দেখছি অনেক দাম বেড়ে গেছে এবার সব তো সে আর গরীব মানুষগুলোকে লুটে নিচ্ছে বড় বড় কোম্পানিগুলো হ্যাঁ এই এবার

ওইভাবেই তো বড় হচ্ছে গরীবদের গরীবদের খেয়ে খেয়েই তো এই কোম্পানিগুলো এত বড়লোক হচ্ছে হ্যাঁ এয়ারটেল এয়ারটেল ভিআই এইগুলোও কি বেড়েছে সেরকম সেমভাবে মিনিমাম রিচার্জ কত এখন ওখানে ওগুলোতে

ও এখন একটা মানুষে খাক না খাক তার আড়াইশো টাকা মিনিমাম রিচার্জ করতেই হবে কথা বলতে গেলে হ্যাঁ ফোন ছাড়া কোনও কাজ হবে না ইন্টারনেট লাগবেই হুম এই হচ্ছে ব্যাপার তাহলে এবার ওই জন্যই ফোন করলাম যে টাকা পয়সা তো নেই দেখি আমি পরের মাসে ভাবছি বিএসএনএল এ পোর্ট করে নেবো সবাই বলছে বিএসএনএল এ বলে দাম কম স্পীড কেমন কী দেয় জানি না হ্যাঁ ঠিক আছে রিচার্জটা করে দে না আমার নাম্বারে একটু হ্যাঁ ঠিক আছে রাখ